পশ্চিমবঙ্গে যেহেতু বাঙালিরা বাস করে বা সবাই বাংলা ভাষায় কথা বলে যেহেতু এখানে শিক্ষা ব্যবস্থাটা এবং মিডিয়া বাংলায় কৃতিত্ব করে মানে আমি বলতে চাইছি যে বাংলা ভাষাই প্রধান ভাষা এখানে ধরুন আমি প্রথমে শিক্ষা ব্যবস্থার কথাটা বলি আমাদের এখানে যে স্কুলগুলো আছে সে সেখানে মেয়েদের বা ছেলেদের বাংলা ভাষাটাই শেখানো হয় পাশাপাশি ইংরাজি এবং হিন্দি ভাষাও শেখানো হয় কিন্তু প্রধান ভাষা যেহেতু বাংলা ভাষা

সেহেতু এখানে বাংলা ভাষায় স্কুল বা শিক্ষা ব্যবস্থায় কতিত্ব করে এবার আসি মিডিয়াতে যেহেতু বাঙালি তারা বাংলা ভাষাই বেশি বোঝে সেহেতু মিডিয়াগুলোতেও বাংলায় প্রচার হয় যেমন উদাহরণ দিই একটা কোনো সিরিয়াল বা কোনো সিনেমা যদি হিন্দি বা ইংরাজিতে হয় তাহলে সেই ভাষা যারা বাংলা বোঝে তারা সেই তারা সেই সিনেমা বা সিরিয়ালটা দেখতে ভালোবাসে সেই জন্য তার ব্যবসাটাও হবে না তাহলে তাকে আমাদের পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষা বোঝে তাদের কাছে ব্যবসা করতে গেলে বাংলায় প্রেজেন্টেশান করতে হয় সেই জন্য তাদের ব্যবসা চলবে আমি বলছি না যে এখানে হিন্দি মুভি কেউ দেখে না ইংরাজি সিনেমা কেউ দেখে না সবই দেখে কিন্তু তার পার্সেন্টেজ অনেক কম এখানে বাড়িতে যারা সিরিয়াল দেখতে ভালোবাসে তারা কিন্তু বাংলা বাংলা সিরিয়ালে বেশিরভাগ অংশই দেখে সেহেতু বাংলা সিরিয়ালগুলোই বেশিরভাগই হয় আর সংবাদ মাধ্যমে যে নিউজগুলো হয় সংবাদগুলো হয় সেগুলোও কিন্তু বাঙালিরা বাংলা ভাষায় দেখতে ভালোবাসে সেহেতু যে বাংলা সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলো পশ্চিমবঙ্গে টি আর পি অনেক বেশি এইভাবেই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা এবং মিডিয়া ব্যবস্থা বাংলা ভাষায় কথিত করে